আমার বাড়ির আশেপাশে সপ্তাহে দু দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পৌরসভার থেকে দুজন দিদি আসে এবং আমাদের পাড়ার মহিলা কমিটির থেকেও প্রায় তিরিশজন মতন আমরা তাদের সাহায্য করি আমাদের বাড়ির পাড়ার আশেপাশে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ওই দিদিদের সাথে আমি আমার মা আমার বাড়ির সবাই এবং পাশের বাড়ির কাকিমারা জেঠিমারা সবাই মিলে হাতে হাতে কাজ করি দিদিদের কাজ সাহায্য করি যাতে আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সবার যাতে শরীর সুস্থ

এবং ওই দিদিরা দিদিদের সাথে সপ্তাহে দু দিন করে ব্লিচিং পাউডার নিয়ে আসে যাতে আমরা আমাদের বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে পারি সোমবার এবং বৃহস্পতিবার করে ওই দিদিরা আসে আমাদের চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য

যাতে এখানে ওখানে জল না জমে তার জন্য বাড়ি বাড়ি গিয়ে কোথাও যদি জল জমে থাকে সেই জিনিসগুলো ফেলে দিয়ে আসা মশারা যাতে ডিম না পাড়তে পারে জলা জলা জলে তার জন্য যেখানে যেখানে জল জমে থাকে সেইগুলো পরিষ্কার করা এইসব কাজই আমরা করি ওই দিদিদের হাতে হাতে এর ফলে আমরাই সুস্থ থাকবো ওই দিদিরা যাতে ভালো থাকে তার জন্য আমরা দিদিদের সাথে কাজ করি